আমার প্রিয় সাহিত্যিক চরিত্রের মধ্যে হচ্ছে সত্যজিৎ রায়ের ফেলুদার চরিত্র আর এই চরিত্র আমার পছন্দ তার কারণ ফেলুদা মার্শাল আর্টে বিশেষ দক্ষ যদিও অসম্ভব ভালো বিশ্লেষণ ও পর্যবেক্ষণের ক্ষমতার ওপরে যে কোনো রহস্যের সমাধানে সে আস্থা রাখতে ভালোবাসেন তার এই বিশেষ ক্ষমতাকে সে মজার ছলে বলে থাকে মগজাস্ত্র যদিও বাড়তি সতর্কতার জন্য তার নিজস্ব পয়েন্ট থ্রি টু কোল্ড রিভলভার রয়েছে রিভলভার থেকে গুলি চালাতে ফেলুদাকে খুব কম গল্পেই দেখা যায় যদিও সাম্প্রতিক ফেলুদা স সিনেমাগুলোর প্রায় সবকটায় ফেলুদাকে গুলি চালাতে দেখা গেছে ফেলুদার রহস্য অনেক সময় কলকাতার বাইরেও বিস্তার লাভ করে এমনকি অনেক সময় তার দেশের গণ্ডিও ছাড়িয়ে গেছে এমনকি পাড়া গাঁয়েও ফেলুদাকে দেখা গেছে গোয়েন্দাগিরি করতে রহস্যের বিস্তার যেখানে ঘটুকনা কেন সেই জায়গা সম্পর্কে বিস্তারিত পড়াশুনো করে যাওয়া ফেলুদার অভ্যাস আর বয়েসের আর ফেলুদার চরিত্রের মজার ঘটনা তো অনেকই রয়েছে তো সেটা সবটা আমার মনে নেই তাই বলতে পারব না ভালো করে